আমাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান আছে তাতে আমি পাঁচশো পিস মিষ্টির অর্ডার দিতে চাই এবং আরও অন্যান্য কিছু সন্দেশ মিষ্টি অর্ডার দিতে চাই তার জন্য একটি মিষ্টির দোকানে গেলাম যে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার একটি বিয়েবাড়ি আছে তার জন্য পাঁচশো পিস মিষ্টি অন্যান্য মিষ্টি আরও দুশো পিস নিতে চাই দাদাকে বললাম কি ছাড় পাওয়া যায় দাদা সব শুনে হিসেব করে বললেন ঠিক আছে পার পিস মিষ্টিতে আমি এক টাকা করে ছাড় দেব পাঁচ টাকার মিষ্টি চার টাকা করব আর সন্দেশটাতে ছটাকার মিষ্টি পাঁচ টাকা করব তার ফলে আমি বললাম ঠিক আছে তারপরে ওই দাদার সঙ্গে কথা বলে আমি আরও একটা অন্যান্য দোকানে গেলাম সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে পাঁচশো পিস মিষ্টি নেব রসগোল্লা আর দুশো পিস সন্দেশ নেব সেই দাদাও এক বললেন যে আমি পাঁচ টাকা পিস রসগোল্লাটা তিন টাকা দেব আর সন্দেশটা পাঁচ টাকা দেব দিয়ে আমি বললাম ওই দাদার থেকে এই দাদা মিষ্টির দামটা একটু কম ধরছেন তার জন্য আমি আর কিছু অন্য কোনও দোকানে না গিয়ে ভাবনা চিন্তা না করে ওই দোকানে দাদার সাথে কথা বলে মিষ্টি অর্ডার দিয়ে দিলাম আর বিয়ের দিন যেদিন আমি মিষ্টি নেব সেই ডেটটা বলে দাদার সাথে অ্যাডভান্স করে দিয়ে চলে এলাম এবং মিষ্টির অর্ডার দিয়ে চলে এলাম অ্যাডভান্স করে দিয়ে চলে এলাম